হ্যাঁ এটা কি দি ফ্রেশ ফ্রাইয়ের নম্বর হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম হ্যাঁ বলছি খাবারের নামগুলো বলছি চিকেন টিক্কা বিরিয়ানি চিকেন ললিপপ মোমো হাক্কা নুডলস আর

হ্যাঁ এর মধ্যে আমি যেটা দেখতে পারছি মোমো এগরোল আর চিকেন টিক্কাটা হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে না এটাতে হ্যাঁ ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি যদি খাবারটা নিই অর্ডার দিই তার আগে যদি টাকাটা আমি দিয়ে দিই তাহলে যদি খাবারটা খারাপ আসে বা খাবারটা ধরুন আমি যেটা অর্ডার করেছি সেটা না আসে তখন কী হবে ওই জন্যই আমি বলতে চাইছি যে যেটা ক্যাশ অন ডেলিভারি আছে আপনি শুদু ওগুলোই পাঠিয়ে দিন আর যেগুলো ক্যাশ অন ডেলিভারি নেই ওগুলো বাদ দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি